আচ্ছা আচ্ছা আচ্ছা ও কি আজকে সকালে কিছু খাওয়া দাওয়া করেছে আচ্ছা কিছু বমি টমি হয়েছিলো আচ্ছা ঠিক আছে আপনি আজকে সকাল দশটার দিকে একটু নিয়ে আসুন গতকাল সকাল দশটার দিকে নিয়ে আসুন নিয়ে নিয়ে আসলে আমি ওকে একটু দেখে নেবো কি কেমন অবস্থায় আছে তারপর প্রথমে একটা ইনজেকশান দেবো যদি একটু রাখবেন কিছুক্ষণ যদি রেসপন্স না করে বা কিছু খাওয়ানোর ব্যবস্থা করবো একটু যদি না খায় তাহলে ওকে একটু স্যালাইনের ব্যবস্থা করতে হবে স্যালাইনের মাধ্যমে খাওয়াতে হবে ঠিক আছে না আর ভয় কিছু নেই সেরকম তো তাও একবার আনুন দেখি

এছাড়া মানে আপনাদের সঙ্গে বিয়েভিয়ার কেমন করছে আচ্ছা হ্যাঁ আসলে হ্যাঁ আসলেই সেটা সম্ভব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই সময়ের মধ্যেই চলে আসবেন কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি কিছু দিয়েছিলেন ভ্যাকসিন তুমি ওকে এক কৃমির ওষুধ খাওয়াতে হবে যদিও না খেয়ে থাকে এই ছ মাসের মধ্যে তারপরে ভ্যাকসিনের একটা খরচ আছে একটু ব্যয়বহুল হবে ওটা ধরুন এই পাঁচশো ছশো টাকা লাগতে পারে হুম ঠিক আছে হুম হুম ঠিক আছে